হাসপাতালে যে ব্যবস্থাপনা রয়েছে তাতে আমার মনে হয় তা মোটামুটি ভালোই যে কোনো রোগীকে নিয়ে গেলে নার্সরা তাড়াতাড়ি এসে রোগীকে ধরে নিয়ে গিয়ে ভর্তি করে দেন এবং ডাক্তারবাবুকে কল করে দেন রোগীর চিকিৎসা শুরু করে দেন চিকিৎসা পদ্ধতি মোটামুটি ঠিকই আছে স্যালাইন দেওয়া শুরু করে দেন এবং ওষুধপত্রও দেন কোন ওষুধ যদি না থাকে তাহলে আমাদেরকে কিনে দেওয়ার জন্য অনুরোধ করেন কর্মীদের আচরণ খুবই ভালো ভালো ব্যবহারও করেন এবং তারা তাড়াতাড়ি সারিয়ে তোলার চেষ্টা করেন এবং প্রথমে ওনারা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সারিয়ে তুলতে চেষ্টা করেন যদি কোন কারণে সম্ভব না হয় তাহলে বাড়ির লোককে ডেকে অনুরোধ করেন যে অন্যত্র হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য